পশুপালন খাদ্য এবং কৃষির নিরাপত্তায় অনবদ্য অবদান রাখে কারণ কৃষিকাজের ক্ষেত্রে পশুর অত্যন্ত বেশি প্রয়োজন লাঙল টানতে এবং খাদ্যশস্য বয়ে আনতে তেমনি খাদ্যের ক্ষেত্রে পশুর মাংস পশুর থেকে প্রাপ্ত দুগ্ধজাত দ্রব্য এগুলি সমস্তই অত্যন্ত প্রয়োজনীয় আমাদের এলাকায় বেশকিছু লোক গোয়ালা অর্থাৎ গরুর দুধ বিক্রি করে তারা অর্থ উপার্জন করে